আমি কিছুদিন আগে একটা কুর্তি কিনেছিলাম সেটি দুবার ধুতেই পুরো রঙটা উঠে গিয়েছে আর কেনার পর বাড়ি এসে যখন পড়লাম তখন দেখি কিছু জায়গায় সেলাই খোলা ছিল এবং সামনের বোতাম একটা ছিলো না ফেব্রিকগুলো উঠে যাচ্ছিল